হ্যালো কী রে কেমন আছিস আমি ভালো আছি হ্যাঁ হ্যাঁ আমি শুনছিলাম মায়ের কাছ থেকে তুই আমার পাসপোর্টটা বানানোর জন্য দিয়েছিস তো শোন না বলছি ওগুলো তো আমার সবই ডিজিলকারে রাখা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাসপোর্ট আর সংশোধনপত্র এই সমস্ত আধার কার্ড ভোটার কার্ড এগুলো সবই ওখানে লাগা রাখা আছে তো আমি তো একটু বাইরে আছি তাই জন্য ঠিক আছে তাহলে এক হ্যাঁ হ্যাঁ তোকে যদি আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিই হোয়াটসঅ্যাপে যদি পাসওয়ার্ডটা দিয়ে দিই তাহলে তুই একটু লগ ইন করে ওখান থেকে ওটা আপডেট করে নিতে পারবি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে তোকে আমি একটা কাজ করছি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি তুই সেখান থেকে তাহলে তুই ডিজিলকার থেকে আমার ওইটা লগ ইন করে আমার পাসওয়ার্ডের ওটা দেখে নে বলছি আর কিছু দরকার আছে কি আচ্ছা ঠিক আছে ওটা তো তোর কাছে তাহলে আছেই তাহলে আর তেমন কিছু কোনো দরকার নেই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রে তাহলে তুই ওটা নিয়ে নিস আর কোনো দরকার হলে আমাকে ফোন করে নিস ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি রে